আমি যুব সমাজের বেকারত্ব নিয়ে ভাবছি যেসবছাত্র ছাত্রীরা যারা দিনের পর দিন ডিগ্রি অর্জন করে নিজের মতন ঘরে বসে আছে কোনো কাজ পাচ্ছে না যাদের কোয়ালিফিকেশান আছে কিন্তু কাজের কোনো সন্ধান নেই বা কাজ পাচ্ছে না তাদের জন্য কিছু কোম্পানিস বড়ো বড়ো কোম্পানিতে যারে ওরা কাজ করতে পারে ষোলো সেরকম ব্যবস্থা করতে হবে যাতে বেকার যুবক যুবতীরা ছাত্র ছাত্রীরা যে ঘরে বসে আছে এতো ডিগ্রি অর্জন করার পরেও তারা নিজের মতন কাজ করতেও পারে কিছু কিছু ছাত্র ছাত্রীরা আছে ভালো ডিগ্রি অর্জন করেও তারা ছোটোখাটো স্টল ছোটোখাটো দোকান নিজের মতন করে চালাচ্ছে তারা তাদের যে প্রতিভাটা তারা বড়ো কিছু কোর করার ইচ্ছা সেটা করতে পারছে না কাজের সন্ধান নেই বলে তো তাদের জন্য কিছু কোম্পানি কিছু পরীক্ষা কাজের সেটা তৈরি করতে হবে যাতে ওরা কাজের পরীক্ষা দিয়ে কাজের জন্য পরীক্ষা দিয়ে বিভিন্ন রকম বড়ো বড়ো পোস্টে যেতে পারে নিজের প্রতিভাটা তুলে ধরতে পারে আর কর্মসংস্থান সৃষ্টির জন্য আমার সরকারের কাছে এটাই অনুরোধ যে বড়ো বড়ো কোম্পানি বড়ো বড়ো কাজের পরীক্ষা সরকারি কাজের পরীক্ষা এগুলো তৈ মানেস চালু করতে হবে যাতে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে যাতে বড়ো বড়ো কোম্পানিতে জয়েন করতে পারে ভালো কাজে কাজ করতে পারে এমনও অনেক যুবক যুবতীরা বসে আছে যারা ভালো ভালো ডিগ্রি অর্জন করেছে পরীক্ষা দিয়েছে কিন্তু তারা এখন বেকার তো তাদের জন্য অবশ্যই ভাবতে হবে কিছু কোম্পানি আরো বাড়াতে হবে কাজের ফেসিলিটি আরো চালু করতে হবে ঠিক আছে সবাই যেন কাজ পায় এটাই বলার